হ্যাঁ খেলা মানুষের জীবনের উপর নিশ্চিত প্রভাব ফেলতে পারে যদি মানুষ খেলাটাকে নিজের জীবনের গোল হিসাবে সেট করে নেয় একটা মানুষ খেলাকের নিয়ে উদ্দেশ্য করে অনেক দূর এগিয়ে যায় সে যদি একটা খেলাকে যেমন ধরুন ক্রিকেট খেলা সে যদি চায় আমি ক্রিকেট খেলার উপর বেস করে অনেক দূর এগোব তো সে চাইলেই সেটা করতে পারে তো এইরকম বিরা যেমন বিরাট কোহলি উনি হচ্ছে খেলা ক্রিকেট খেলাকে নিয়ে এগিয়ে গিয়েছেন উনি অনেক স্ট্রাগল করেছেন করে আজকে এই উনি অনেক দূর এগিয়েছেন উনি আজকে ভারতের একজন খুব বড় ক্রিকেটার এমন সচিন তেন্ডুলকর আছেন উনি ক্রিকেট খেলে খুব বড় জায়গায় পৌঁছে গিয়েছেন উনি হচ্ছে খুব বড় একজন ক্রিকেটার নাম করা তো খেলাকে নিয়ে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে যদি সে তার জীবনের গোল সেটাই সেট করে নেয় সে যদি ভাবে যে আমি কে এই খেলাটার উপরে ডিপেন্ড করেই বা এটার উপরে ভরসা করেই আমি এগিয়ে যাব তো সে সেটা করতে পারে অবশ্যই